ভারতে অনেক ব্যবসায়ী শিল্পপতি আছেন তাদের মধ্যে রতন টাটার নাম যদি বলি তিনি আমাদের ভারতের এই যে কোনও ধরনের কোনও অসুবিধা বা কাজের ক্ষেত্রে অনেক সাহায্য করে থাকেন ভারতকে সঙ্গে তিনি আমাদের ভারতের কোনও সময়ে বিপদগ্রস্ত হলে তিনি ভারতের পাশে থাকেন সাহায্য করেন সেরকমভাবে অনিল মুকেশ অম্বানিও তিনি আমাদের একজন শিল্পপতি তিনিও ভারতের বিভিন্ন রকম সুবিধা অসুবিধায় প্লাস কোনও কাজের সূত্রে তিনি অনেক কারখানার মাধ্যমে কাজের বা ব্যবস্থা করে দিয়ে থাকেন এভাবে যদি নেতা মন্ত্রীও বলতে চাই তাহলে প্রথমে নরেন্দ্র মোদীর নাম বলতে হয় তিনি আমাদের ভারতের অনেক উন্নয়নমূলক কাজ করে থাকেন যেগুলো ভারতকে এগিয়ে দিয়ে নিয়ে যাওয়ার পক্ষে খুব প্রয়োজন সেইভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও করে থাকেন আর প্রযুক্তি শিক্ষার ব্যাপারটা যারা আছেন দেখেন তারাও এই ব্যাপারগুলো দেখে দেশকে এগিয়ে কীভাবে নিয়ে যাবে তারাও সেভাবে গবেষণা করেন ভাবেন আর বাণিজ্য বাণিজ্যের ব্যাপারটা আমরা আমাদের যে যারা এই ব্যাপারগুলো দেখেন তারাও দেশ বিদেশের সঙ্গে কীভাবে যুক্ত হয়ে একসঙ্গে মিলে ব্যবসা বাণিজ্য করা যায় সেটাও তারা আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্যে তারা এই ব্য কাজগুলো করে থাকে